বই ছাড়াও আমি সংবাদপত্র পড়ি আর পত্রিকা আগে পড়তাম এখন পড়ি না আর কোনও ব্লগ আমি পড়ি না সংবাদপত্র রোজ আমাদের বাড়িতে আনন্দবাজার পত্রিকা নেওয়া হয় সেটাই আমি পড়ি ওই পত্রিকা খুব ভালো করে খবর লেখা হয় সব খবরের আলাদা আলাদা পাতা থাকে খেলার খবর রোজকার খবর রান্নার খবর ইত্যাদি